আমি বড়োস্থল থেকে গাসিতলার স্টার রেস্তোরাঁ থেকে খাবার ডেলিভারি নিতাম কিন্তু তার পরিবর্তে আমি বড়োস্তল থেকেই কামারপুকুরের স্টার রেস্তোরাঁ থেকে খাবার ডেলিভারি নিতে চাই